পেট্রোলের দাম বৃদ্ধির কারণে অনেক সমস্যা হচ্ছে অনেক সমস্যায় সাধারণ মানুষ গাড়ি নিয়ে কোথাও যেতে পারছে না কারণ পেট্রলের দাম অনেক বেশি হয়ে যাচ্ছে তাদের সামর্থ্যর বাইরে চলে যাচ্ছে এর জন্য অনেখ লোক গাড়ি চালানো ছেড়েই দিয়েছে মানে খুব কম গাড়ি নিয়ে বেরোয় বাইক এদের মধ্যে একটা অন্যতম গাড়ি কেনার সামর্থ্য সবার থাকে না তাই সবাই বাইক কেনে বাইকের পেট্রলের দাম যদি কম হতো তা হলে কি সব মানুষ বাইক নিয়ে যেতে পারত তেল ভরে পেট্রলের দাম অনেক বেশি হয়ে যাওয়ায় লোক সাধারণ মানুষরা টপ করে তেল ভরতে পারছে না এর জন্য অনেক কাজ আরও কম টাইমে হয়ে যেত তা সে জন্য অন্য কিছু করে যেতে হচ্ছে সেই জায়গায় সেখানে টাইম অনেক বেশি লেগে যাচ্ছেও হ্যাঁ আমি মনে করি পেট্রলের দাম কম হয়ে গেলে সরকারের অনেক লাভও হবে এতে অনেক লোক তেল ভরে কাজ করতে পারে বা গাড়ি চালাতে পারে ঘুরতে যেতে পারে এই সব আর হ্যাঁ জ্বালানি ব্যবহার পেট্রল বেশি ব্যবহার হলে পরিবেশের উপরও প্রভাব পড়ে এর জন্য সেটা আমাদের মাথায় রেখেও গাড়ি চালাতে হবে খুব পুরোনো বাইক চালালে পরিবেশের দূষণ বেশি হয় তো সেগুলোর রিপেয়ারিং করিয়ে নিলে সব থেকে ভালো তাতে পরিবেশ নষ্ট হবে না আর এখন নতুন জিনিস বেরিয়ে গিয়েছে যে হচ্ছে ইলেকট্রিক বাইক বা কার এই সব ব্যবহার করলে পরিবেশের উপর এত প্রভাব পড়ে না